মহিলাদের নাচ বলতে আমরা যেহেতু গ্রামাঞ্চলে বাস করি সেই জন্য গ্রামাল গ্রামাঞ্চলের মহিলাদের নাচের শখ থাকলেও গ্রামের মানুষরা নাচটাকে এত গুরুত্ব দেয় না কারণ নারী নারী নাচটাকে মানুষ ঠিক ম চোখে দেখে না শহরাঞ্চলে সেটা নেই অনেক মেয়েরাই নাচ গান আবৃতি এইসব এখন করছে মানুষ কিন্তু কোন মহিলা যদি নাচের কোন শখ থাকে সেক্ষেত্রে গ্রামাঞ্চলে সেটা তারা করতে পারেনা কারণ মহিলাদের নাচা কোন স্টেজে শো করা এইসব গ্রামাঞ্চলের মানুষ ভালো চোখে দেখে না সেইজন্য গ্রামের মানুষরা নাচের দিক থেকে শক থাকলেও তারা সেটা পূরণ করতে পারে না সেক্ষেত্রে নাচের দিক থেকে মেয়েরা তেমন একটা কিছু শক থাকলেও সেটা মানে সম্পূর্ণ তাদের ওই মনেই থেকে যায় সেটা তারা নাচ সঙ্গী নৃত্য শিল্পী হিসাবে ব্যবহার করতে পারে না